আমার সবচেয়ে প্রিয় বা পছন্দের রেসিপি হল পোলাও এবং এটি আমার এই কারণেই পছন্দ কারণ আমার হাতের পোলাও যারা যারাই খেয়েছে তারাই খুব নাম করে এবং আমার নিজেরও খুব ভাল লাগে নিজের হাতে পোলাওটা বানিয়ে পোলাওয়ের উপকরণগুলো সহজলভ্য এমন কিছু কঠিন নয় পাওয়া খুব সহজেই হাতের সামনে সব পাওয়া যায় এবং পোলাও হচ্ছে এমনই একটা রেসিপি যেটা চটজলদি রান্না হয়ে যায় এটার পিছনে বেশি খাটতে হয় না হলুদ পোলাওটাই মানে জর্দা পোলাও যেটা এটা আমার খুব পছন্দের রেসিপি এবং এই রেসিপি খাইয়ে আমি যেহেতু মানুষকে সন্তুষ্ট করতে পারি তাই জন্য আমার নিজেরও খুব ভাল লাগে এই রেসিপিটা বানাতে আর এর উপকরণ তো বললামই খুবই সহজলভ্য ঘরে যা যা উপকরণ লাগে এগুলি সাধারণত আমাদের ঘরে সব সময়তেই থাকে যার জন্য বাইরে এই পোলাও বানাবার জন্য বাইরে দোকানে গিয়ে কিনতে হবে এমন কিছু মানে বাইরে দূরে কোথাও গিয়ে আনতে হবে এমন কোনো ব্যাপার থাকে না ঘরে আমাদের সাধারণত এই সব চাল হোক কাজু কিশমিশ হোক বাসন্তী রং হোক দুধ চিনি ঘি যাবতীয় উপকরণ বা গরম মশলা যাবতীয় উপকরণই আমরা ঘরে সহজলভ্য সহজেই পেয়ে যাই তার জন্যই আমার মানে চটজলদি যে কোনো মুহুর্তে যে কোনো সময় যদি আমাকে পোলাও বানাতে বলা হয় আমি খুব তাড়াতাড়ি পোলাওটা বানিয়ে উঠতে পারি এবং আমি সবাইকে খাইয়ে খুব খুশিও করতে পারি সবাই খুব ভালবাসে আমার হাতের পোলাও খেতে তার জন্য পোলাও আমার একটা পছন্দের রেসিপি